হ্যালো হ্যাঁ মাসিমা ভালো আছেন তো মাসিমা বলছি কি ওই কান্তিধাম মন্দিরে যাবো বলছি পুজো দিতে আপনি যাবেন নাকি বলছি কী কী নিয়ম আছে জানি না তো বলুন একটু

বলছি আগের আগের দিন কি উপোস থাকতে হবে না ওই দিন উপোস থাকলে হবে আচ্ছা ও রাত্রে রুটি খেতে হবে আর পরের দিন না খেয়ে থাকতে হবে সারা দিন তাই তো ও আর ফুল কী ফুল লাল ফুল না সাদা ফুল তো বলছিলাম সাদা ফুল নিয়ে যাবো না লাল ফুল যা যে কোনো ফুল নিলে হবে আচ্ছা ঠিক আছে ও ওই পাঁচ রকম ফুল আর পাঁচ রকম ফল নিয়ে মিষ্টি নিয়ে গেলে হবে তো বলুন আচ্ছা তাহলে সকাল সকাল যাবো বলছি সকাল সকাল বেরোবো তাহলে বিকালবেলা নাকি সকালবেলা যাবো

সকালবেলায় গেলে চারিপাশে দেখতেও পাবো পূজাটাও দিতে পারবো আর আগের থেকে গেলে সব থেকে ভালো আচ্ছা ঠিক আছে রাখছি